দেখুন আমরা তো শহরে থাকি আমাদের গ্রামের বাড়িতে দেখেছি ছোটোবেলায় অনেক ঘাস হতো মাঠে গরুরা খেতো এখন ওয়েদারের খারাপের জন্য ঘাস টাস আর পাওয়া যায় না গরুরা খেতেও পারে না আর চারিদিকে যেসব প্লাস্টিক যে ফেলা হচ্ছে নোংরা জিনিসপত্র ফেলা হচ্ছে যার কারণে গরুর পশু পাাখিরা ঠিকঠাক খেতে পায় না এটুকুই